বিদ্যুৎ বিদ্যুৎ সম্পর্কে সকলকেই খুবই সচেতন হয়ে থাকা উচিত বিদ্যুৎ এক মারাত্মক জিনিস হ্যাঁ বিদ্যুতের সাহায্যে আমরা সকল কাজই করি ঠিকই কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিছু সুফল এবং কিছু কুফল থাকে এই বিদ্যুতের হচ্ছে যে আমাদের যখন খুব ঝড় বৃষ্টি হয় তখন বিদ্যুৎ থেকে একটু সাবধান কোথাও একটু জল পড়ে গেছে সে ক্ষেত্রে সুইচ বোর্ডে হাত দেওয়া তো খুবই ভয়ঙ্কর সেই জন্য এই সকল ব্যাপার থেকে খুবই সচেতন থাকি সেইরকম আমরা হয়তো পা আমাদের খুবই ভেজা ভেজা সেই জন্য আমরা হয়তো কিছু দরকার পড়ল আমরা হয়তো ফ্যানের সুইচ বা লাইটের সুইচ অন করে দিই সেই ক্ষেত্রে কি হয় আমাদের আঙুলে অনেক সময় জল থাকে সেগুলি স্পার্ক করে এর ফলে আমাদের কারেন্ট লাগতে পারে যেটি আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতি করে তারপরেও অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষের ঘুড়ি তারের মধ্যে ফেঁসে গেছে সেগুলি আবার তারা কিছু কাণ্ডজ্ঞান না ভেবে পরে শুকনো কাঠ না দিয়ে পরে ভেজা কাঠের মধ্যে দিয়ে সেগুলিকে পাড়তে চায় এর ফলে একটি খুবই বিপজ্জনক ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে অনেকবারই ঘটে থাকে সেই জন্য এগুলি থেকে আমরা খুব সচেতন থাকবো বিদ্যুতের কাজ যখনই আমরা করব তখনই আমরা প্রথমত রাবারের চটি বা প্লাস্টিক টাইপের কোনো চটি পরে থাকবো আমাদের দেখতে হবে যে আমাদের হাত পা বা কোনো অংশ ভেজা নেই তো আর যখনই কোনো কাজ করব খুব মাথা ঠান্ডা করে বিদ্যুতের কাজগুলি করব তাহলে আমাদের শরীর এবং আশে পাশে আমাদের পরিবারেরও খুব সকল মানুষ সুস্থ্য এবং স্বাভাবিক থাকবে